মাছ ধরা আমার অন্যতম শখ মাছ ধরার জন্য আমি প্রায় প্রতিদিনই চেষ্টা করি মাছ মাছ ধরতে আমার খুবই ভালো লাগে আমি সকাল বেলাই উঠে প্রত্যেকদিন আমি চেষ্টা করি যে কিভাবে আমি মাছ ধরার প্রস্তুতি নেবো আমি প্রথমে আমার যাবতীয় সিপ বা মাছ ধরার জন্য যে চার প্রয়োজন সেই চার রেডি করি এবং সকালবেলাই আমি প্রতিনিয়ত সব কিছু নিয়ে আমি নদীর ধারে যেয়ে বসি এমনকি সেখানে কি সেখানে আমি একা নির্জনে মাছের চার ফেলে দি এতে কি হয় বিভিন্ন মাছ সেই চার খেতে আসে সেই সময় আমি কি করি বসে থাকি এবং বসি দিয়ে আমি খুবই মনোযোগ সহকারে বসে থাকি এমনকি এটার জন্য আমাকে সময় দিতে হয় কিন্তু আমার ভালোও লাগে যখন মাছ এক একটি করে উঠে আমি খুবই খুশি হয় এবং এই মাছ ধরার মধ্যে আমার একটা নিজের মনোযোগ মনঃসংযোগ তৈরি হয় যেটা আমাকে কি প্রচণ্ড দৃঢ় করে এবং আমি মা মাছ ধরা আমি খুবই পছন্দ করি